আমি যে কুর্তিটা কিনেছি তার ব্যাপারে কিছু খারাপ জিনিস হল যে কুর্তিটা পরলে চুলকায় মাঝে মাঝে জামাটার সেলাইটাও দেখছি খুলে গেছে আর জামাটা যেরকম নরম ভেবেছিলাম সেরকম নরম নয় খসখস করছে আর ধোয়ার পর চার বার ধোয়ার পর দেখছি রঙটা একদম ফেড হয়ে গেছে একটা রঙ আর একটা রঙের সাথে মিশে গেছে আর বোতামগুলোও ধীরে ধীরে খুলে চলে গেছে একদমই কুর্তিটা পরিবর্তন হয়ে গেছে